হ্যালো হ্যাঁ কে বলছেন হ্যাঁ হ্যাঁ চাটের দোকান আছে হ্যাঁ হ্যাঁ মানে আমার এখানে তো পাপড়ি চাট তারপর ফুচকা যেই চা ফুচকার যেই চাট এখন ওই দই ফুচকা টাইপের ওইগুলো চাটনি ফুচকা তো মানে চাটের অনেক ধরনের ভ্যারাইটি আছে মানে পাপড়ি চাটের অনেক ধরনের মানে একেকজন এটটু স্পাইসি পছন্দ করে এক মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ মানে মোটামুটি এরকম ধরনের চাট আমাদের দোকানে পাওয়া যায় হ্যাঁ চিকেনের এখন চিকেন ফু ফুচকা তো এখন খুব ফেমাস এখন আমি ন চিকেন ফুচকাও রাখি এখন চিকেন চাটও রাখি হ্যাঁ হোম ডেলিভারি আমরা প্রোভাইড করি মানে মিনিমাম বানাতে তো একটু টাইম লাগবে ওই সব তো রেডি করা থাকে জাস্ট গুছিয়ে প্যাকিং করে দিয়ে দিতে মানে আমার আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ আছে আছে হ্যাঁ হ্যাঁ স্পাইসি টাইপের বলছেন তো ওই তো মানে ওই যে অনেক হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা আমার মোটামুটি আমাকে পনেরো মিনিট টাইম দিলে আমি তাহলে ডেলিভারিটা দিয়ে দিতে পারবো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বলছি হ্যাঁ বলছি কি মানে পেমেন্টটা একটু যদি মানে অনেক আচ্ছা আচ্ছা আচ্ছা ঠিক আছে আর পো টোটাল বিল হয়েছে দুশো নব্বই টাকা ঠিক আছে হ্যাঁ ডেলিভারি চার্জটা কারণ আপনার বা বললেন যেহেতু বেশি দূরে না এই জন্য আমি ডেলিভারি চার্জটা নিই নি ঠিক আছে ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি পাঠিয়ে দিচ্ছি ঠিক আছে ঠিক আছে ঠিক হুম হুম